আমার পরিবারে আমি সব্বার প্রথম বাড়িতে বাগান তৈরি করেছিলাম এবং বিভিন্ন ফুল ও ফলের বাগান করি পরিবারের মানুষদের চমকে দিয়েছিলাম তারপরেই আমার পরিবার থেকে আমার ছোট্ট ভাই এই বাগান তৈরিতে খুবই আগ্রহী হয়ে পড়েন কারণ তাখে এই সুন্দর সুন্দর ফুলগুলি খুবই আকৃষ্ট করেছিলো তিনি আমাকে অর্থাৎ আমার ভাই আমাকে বিভিন্ন ফুল সম্পর্কে জিজ্ঞেস করছিলো এবং আমাকে কোথায় যে পাওয়া যাবে তাও জানছিলো আমি তাখে এই সমস্ত ফুল বীজ কেনার ও বাগান তৈরিতে যথেষ্ট সাহায্য করেছিলাম এখন বর্তমানে ভাইয়ের বাগানও খুবই সুন্দর সুন্দর ফুল ফুটেছে ও বিভিন্ন ফল গাছে ফলও ধরেছে